হ্যালো ভাই টিকিট পুচপাটু এগো বলে সবাই মিলে তো টিকিটটা কাটলাম বুকমাই শো থেকে কিন্তু টিকিটটা তো এখনও কনফার্মেশান কোড দিচ্ছে না তোরা একটু আমি কোর্টটা পাঠাচ্ছি দেখে বলতো যে টিকিটটা কনফার্ম হয়েছে কি না আর ওই দিন কিন্তু সবাই আসবি কারণ অনেক দিন হয়ে গেছে কারোর সাথে দেখা হয়নি অনেক দিন পর সবাই একসাথে দেখা হওয় কথা হয়েছে না আসলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তো আর ওই দিন কিন্তু রাতে সবাই খাওয়া দাওয়া করা হবে একসাথে বিরিয়ানি টিরিয়ানি যা খুশি সবাই খাওয়া হবে অনেক পুষ্পা টুতে তো এখন অনেক ভিড় হচ্ছে কারণ অনেক যত কিছুর করেও যদি না টিকিটটা পাওয়া যায় তখন অনেক অসুবিধা হয়ে যাবে অনেক দিন তো সেই কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি আসবি কিন্তু সবাই আর তোরা কোর্টটা দেখে আমাকে বল আর ওই দিন কিন্তু সবাই একসাথে মজা করা হবে অনেক অনেকটা টাইম স্পেন্ড করা হবে খাওয়া দাওয়া মজা অনেকটাই আনন্দ করা হবে গান